স্থানীয় স্কুলগুলি ভত্তির পদ্ধতি হল তাদের অভিভাবক অভিভাবিকাকে সঙ্গে করে নিয়ে যেয়ে পাসপোর্ট ছবি আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নিয়ে গিয়ে বাচ্চার জন্ম সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে গিয়ে ভত্তি করাতে হয় গ্রামের বিদ্যালয়গুলিতে সাধারণত বিনা পয়সাতেই ভর্তি করানো হয় শহরের মতন অত টাকা দিয়ে ভর্তি করানো হয় না গ্রামের শিক্ষাব্যবস্থা যেরকমই হোক এখানে বিনামূল্যে বাচ্চাদেরকে পড়ানো ও শেখানো হয় বিনামূল্যে সরকার থেকে যেই বইগুলি দেওয়া হয় সেই বইগুলিতেই তাদের চলে একা একদম ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দিয়ে পড়ানো হয় এই প্রাইমারি স্কুলগুলিতে তো গ্রামের যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলিতে বাচ্চাকে প্রথমে বই এবং ড্রেস দেওয়া হয় তারপরে তারা মিড ডে মিলও পায় প্রাইমারি স্কুল থেকে তো এইভাবে তারা স্কুল জীবনটি কাটায়